আমার সবথেকে স্মরণীয় টিপ ছিল ট্রিপ ছিল হচ্ছে

কেন এটি স্মরণীয় কারণ আমি মিডল ক্লাস পরিবারের ছেলে মিডল ক্লাস তো আমাদের বাইরে কোথাও ঘুরতে যাওয়া খুব একটা সম্ভব হয় না তো অনেকদিন ধরে বাবা পয়সা জমিয়ে জমিয়ে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গেছিলো পুরীতে সেখানে যাওয়ার পর মজা অনেকই করেছি এবং জগন্নাথ ঠাকুরের দর্শনও করেছি এবং জগন্নাথ ঠাকুরের ভোগও আমরা খেয়েছি শুধু ঘুরতে যাওয়া ভোগ খাওয়া এগুলো না অনেক কিছু আমরা করেছি ওখানে অনেক গরীব মানুষদের আমরা খাবার খাইয়েছি যেটা খুবই স্মরণীয় বলে আমার মনে হয়

দুটো গরীবের পেট ভরে যদি তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না

পুরীর যাত্রাটা আমাদের অনেকই ভালো ছিল এবং সুস্থ সবলভাবে আমরা গিয়ে আসতেও পেরেছি খুব মজাও করেছি সেই জন্য আমাদের সেই যাত্রাটা খুবই খুবই খুবই স্মরণীয় বলে আমরা মনে করি